আঠেরো দুই দুহাজার কুড়ি উনিশ দুই দুহাজার কুড়ি কুড়ি দুই দুহাজার কুড়ি একুশ দুই দুহাজার কুড়ি বাইশ দুই দুহাজার কুড়ি